নতুন ব্যবসা শুরু করার আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্যোগী মনোভাব একটা ব্যবসা শুরু করার জন্য উদ্যোগী মনোভাব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তার পাশাপাশি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ হিসাবে মনে করা হয় ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকা ঠিক আছে একটা নতুন ব্যবসা শুরু করতে গেলে সেখানে তো ঝুঁকি থাকবেই কিন্তু সেই ঝুঁকি নিয়ে সেখান থেকে সরে আসলে বা ভেঙ্গে ফেললে ভেঙ্গে পড়লে হবে না ঠিক আছে কঠোর মনোবল এবং ঝুঁকি নিয়ে এবং বাজারের পরিস্থিতি অনুসারে বাজারের চাহিদা অনুসারে সেটাকে পর্যালোচনা করে বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে হবে ঠিক আছে নতুনভাবে উদ্যম তৈরি করতে হবে নতুন জিনিসকে নতুনভাবে নতুন রুপে মানুষের কাছে উপস্থাপনা করার ভাবনাচিন্তা করতে হবে এইগুলোই হচ্ছে নতুন ব্যবসা শুরু করার আনুষ্ঠানিকতাগুলির মধ্যে প্রথমে পড়ে এবং তারপরে যেটা আসছে যে সব থেকে বা মূলধনের ব্যাপার ঠিক আছে একটা বড়ো ব্যবসা শুরু ব্যবসা শুরু করতে গেলেই যে একটা বেশি মূলধনের প্রয়োজন সব সময় তা কিন্তু না ঠিক আছে ছোটো মূলধন দিয়েও ব্যবসা শুরু করা যায় আমাকে মনে রাখতে হবে যে আমাকে আমার ক্ষমতা বুঝে আমাকে ক্ষমতা বুঝে আমাকে আমার ব্যবসা শুরু করতে হবে আমি কি ধরনের বিজনেস বা ব্যবসা শুরু করতে চাইছি সেটা দেখতে হবে আমি যদি শুরুতেই বড়ো মূলধন নিয়ে ব্যবসা শুরু করি এবং যদি আমার সেটাকে ঠিকঠাক চালনা করার ক্ষমতা না থাকে তখন কিন্তু আমি ভেঙ্গে পড়তে পারি তো সেই কারণের জন্য আমার যতটুকু পরিসর সেই মতো ভাবেই মূলধন নিয়ে ব্যবসা শুরু করা উচিত সব সময় যে বেশি মূলধনের প্রয়োজন তা না অল্প মূলধন নিয়েও ব্যবসা শুরু করা যায় এবং সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়